হুগলির তারকেশ্বর দর্শনাথীদের দেখার মতো জায়গা বাবা ধাম সেখানে প্রচুর মানুষ যায় মানসিক নিয়ে বিভিন্ন রোগব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য বাবার ধামে যায় সেখানে গেলে মন্দিরটা দেখতে গেলে সেখানে সত্যি দেখার মতো জায়গা সেখানে প্রচুর মানুষের ভিড় এবং দুধ পুকুর আছে বাবার মাথায় জল ঢালছে সেই জল এক ধার থেকে যাচ্ছে বাবার মাথায় দুধ দিচ্ছে সেই দুধ কী ভাবে দুধ পুকুরে যাচ্ছে দেখতে গেলে সত্যি দর্শনার্থীদের ওখানে যেতে হবে সেখানে গিয়ে দেখতে হবে বাবার মাথায় জল দিতে গেলে তীর্থের থেকে জল নিয়ে বাঁকে করে বহু দর্শনার্থীরা গান গেয়ে বাবার নাম নিতে নিতে এই বাবার ধামে যায় সত্যি বাবা আছে কি না সেখানে গেলে বোঝা যায় মানুষের রোগ থেকে মুক্তি পেতে গেলে বাবার কাছে না গেলে বোঝা যাবে না বাবার ধাম এমন একটা জায়গা বিভিন্ন দেশের থেকে মারোয়ারি বিহারিরা বাঙালিরা সমস্ত জাতের মানুষেরা এক জায়গায় দেখা যায় এবং বাবার ধামে এত প্রকারের মানুষ আসে এক প্রকারের মানুষ দর্শনার্থীদের থেকে কী ভাবে চুরি করবে তারা কী ভাবে তাদের কাছ থেকে টাকা নেবে সোনা দানা নেবে সেই অপেক্ষায় বসে থাকে একলা পেলে তাদের কাছ থেকে ছিনতাই করে টাকা পয়সা নিয়ে নেয় যেরম ভালো জায়গা যেরম ভালো দিকটা সেই রকম খারাপ দিকটা আছে নিজেকে সতর্ক থাকতে হবে ওখানে গেলে বিভিন্ন মানুষের সঙ্গে মিলন মেলা মানে মিলন ক্ষেত্র সবার সঙ্গে পরিচয় হবে বন্ধুবান্ধব তৈরি হবে ওখানে পুলিশেরা গার্ড দেয় তার মধ্যেখান থেকে এই চুরি ছিনতাই হয় বিভিন্ন ধরনের মানুষ থাকে তারা কেউ কাঠ বিক্রি করে কেউ প্রসাদ বিক্রি করে কেউ সুতো বিক্রি করে সেই সুতো প্রসাদ আমরা বাবার মাথায় জল দিয়ে গ্রামে নিয়ে আসি এনে গ্রামের আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে বাবার নামে বাঁধতে বলি তাতে বাবা রোগমুক্ত করে এই থেকে আমাদের বিশ্বাস ওখানে দর্শনে আমরা সবাইকে মুূক্তি দিতে পারি